গ্রাম অঞ্চলের বেশীরভাগ মানুষই কৃষিকাজকে সামনে রেখে তার জীবনধারণ করে চলেন কিন্তু এর বাইরেও কিছু মানুষ আছেন যারা ব্যবসাকে কেন্দ্র করে তার জীবনধারণ করতে চান কিন্তু এই ব্যবসা করতে গেলে গ্রামের মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন তার মধ্যে প্রধান যে সমস্যা সেটা হল মূলধনের সমস্যা এবং দ্বিতীয় হচ্ছে ভূমি সংক্রান্ত সমস্যা এই মূলধনের সমস্যা মেটানোর জন্য গ্রামের মানুষ বিভিন্ন ব্যাঙ্ক বা সমবায় থেকে ঋণ নিয়ে থাকেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই ঋণের সুদের হার এতটাই বেশী হয় যে তার পক্ষে পরিশোধ করা দুর্বিষহ হয়ে ওঠে তার জন্য অনেকেই এই ঋণ সংক্রান্ত থেকে দূরে থাকতে চান আবার অনেকের থাকে ভূমি সংক্রান্ত সমস্যা এসব বিভিন্ন কারণের জন্য গ্রামের মানুষ ব্যবসা করতে পিছুপা হন তাছাড়াও অনেকেই কৃষি ঋণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেও তার বিভিন্ন আমদানি রপ্তানির যে ব্যবস্থা তা খুব কঠিন হয়ে ওঠে বিভিন্ন বাইরের শহর থেকে তাদেরকে জিনিসপত্র কিনে আনতে হয় এবং গ্রামের মানুষের মধ্যে বেচাকেনা করতে হয় যা তার পক্ষে কঠিন হয়ে ওঠে ভারত সরকার যদি এই গ্রামীণ ব্যবসা সংক্রান্ত কিছু পরিবর্তন করেন তাহলে গ্রামের মানুষও ব্যবসায় উন্নতি করতে পারবে প্রধান যেটি হচ্ছে মূলধন মূলধনের যে নিয়ম অর্থাৎ আমরা যে ঋণ নিই সেই ঋণের সুদের হার যদি স্বল্প পরিমাণ করে ব্যবসার ক্ষেত্রে গ্রামীণ মানুষদের ক্ষেত্রে তাহলে মানুষ মূলধন নিয়ে তা পরিশোধ করতে সমর্থ হবে এবং দ্বিতীয় হচ্ছে ভূমি সংক্রান্ত সমস্যা ভূমি আমরা ব্যবসা শুরু করার জন্য যে ভূমি নির্ণয় করি সেই ভূমিতে আমাদের পঞ্চায়েত স্তরে বিভিন্ন ধরণের কর করের ব্যবস্থা আছে যা মানুষ এই করের ভয়েও বাড়ি তৈরি করে বা ব্যবসা তৈরি করতে পিছুপা হয়ে যান তাই ভারত সরকারের কাছে অনুরোধ এই বিষয়গুলো যদি তিনি লক্ষ্য রাখেন তাহলে গ্রামের মানুষ খুব সহজেই ব্যবসা করে আমাদের আগামী ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবে